হ্যাঁ বলুন আচ্ছা একশো টাকার তো দাঁড়ান দিচ্ছি

ও সমোলেশ্বরি কালী মন্দির না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানি এখান থেকে আপনাকে ওই ওই কুড়ি মিনিটের ডিসটেন্স আমনার এখান থেকে যেতে হবে আপনাকে আচ্ছা আপনি এদিক থেকে সোজা যাবেন এবার আপনি এই ডানদিকে রোড ধরবেন ধরে ওখানে দেখবেন ওই দশ মিনিট এগিয়ে যাওয়ার পরেই আপনি একটা ব্রিজ পাবেন ব্রিজের বাদিক দিয়ে আপনি ভেঙ্গে যাবেন ভেঙ্গে যাওয়ার পড়ে দেখবেন ওখান থেকে আপনি ওই পাঁচ সাত মিনিট যাওয়ার পরেই ওই কালী মন্দিরটা পড়ছে ওখানে হ্যাঁ হ্যাঁ পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে খোলা থাকে ওটা আপনার ওই সকাল দশটা থেকে খোলে ওই ধরুন সন্ধ্যা আটটা পর্যন্ত আপনার পুজো টুজো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব জাগ্রত হ্যাঁ ওখানে তো প্রসাদও দেওয়া হয় হ্যাঁ ভোগ প্রসাদ আপনি ওই পুজো দেবেন তারপরে প্রসাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমনি প্রসাদও পেয়ে যাবেন ভোগ প্রসাদও ওখানে দেয় খুব জাগ্রত ওখানে কালী মা তো আপনি ওই লোকেশানে যান ওইভাবে চলে যান সোজা এগিয়ে যেয়ে ওই ব্রিজটার বাঁদিকটা নেবেন আমনি তাহলেই দেখবেন পাঁচ সাত মিনিটের মধ্যে আমনি পৌছে যাবেন হ্যাঁ হ্যাঁ খুবই ভালোভাবে পুজো হয় ভিড়ও তো হয় প্রতিদিন হ্যাঁ হ্যাঁ ওটা আপনার ওই যতক্ষণ পুজো হয় ততক্ষণই ওটা প্রসাদও যারা আসে পুজো দিতে সবাই পায় না ওখানেই আপনা মন্দিরের পাশেই সব আছে আপনি ওখানেই কিনতে পারবেন ওখানেই কিনে আপনি পুজো দেবেন এবং ওখানে আপনি প্রসাদও পেয়ে যাবেন সবই আপনার ওখানেই হয়ে যাবে আপনাকে আলাদা কোথাও কিছু করতে হবে না হ্যাঁ ঠিক আছে